হ্যাঁ অনেক বছর আগে আমরা যখন ছোটো ছিলাম তখন তো টিভি কিংবার মোবাইলে এসব কোনো ব্যবস্থা ছিল না তখন আমরা রেডিওর মধ্যেই খবরগুলো শুনতাম এবং খুবই ভালোই লাগত কিন্তু আজকাল তো ধরুন ও আর বাড়িতে রেডিও নেই রেডিও ক এখন বিলুপ্ত হয়ে গিয়েছে খুবই কম জনের বাড়িতে যারা অনেক বয়স্ক লোক আছে তারা রেখে দিয়েছে কিন্তু আমাদের বাড়িতে এখন রেডিও নেই আমি এখন খবর টিভিতেই দেখি অনেক সময় আবার মোবাইলের মধ্যেও দেখে নিই টিভিতে এবিপি দেখি আকাশবার্তা দেখি এবং খবরগুলোয় এবিপিতে আপনার সুমনের যে অনুষ্ঠানটা হয় অনুষ্ঠানটা দেখি যেসব মানুষজন বসে সমস্ত দেশের জন্য আলোচনা করে আমাদের দেশ কীভাবে চলছে কোথায় কী অসুবিধা হচ্ছে সেগুলো শুনি এবং আকাশবার্তার মধ্যে ওখানে যে যেসব খবরগুলো এক মিনিটের মধ্যে সমস্ত কিছু খবরগুলো চব্বিশটা খবর একসঙ্গে বলে দেয় আমাদের আবহাওয়ার সম্পর্কে বলে দেয় আমাদের দেশের সম্পর্কে বলে দেয় কোথায় কী ঘটনা ঘটছে সেসব সম্পর্কে বলে দেয় এই জন্য আমি আকাশবার্তাটাও দেখতে খুবই ভালোবাসি এবং আস আকাশবার্তাটাও আমি দেখি